পশুপালনে কৃষকরা সাধারণত অনেক চ্যলেঞ্জের মুখোমুখি হয় যেমন হটাৎ করে যারা পশুপালন করে তারা যদি হটাৎ করে হাতি পালন করতে গিয়ে হাতির পায়ের কাছে হটাৎ করে পড়ে এবং তার পায়ের তলায় একটুও চাপা খায় তাদের কিন্তু সেখানে জীবনের ঝুঁকি রয়েছে ঠিক আছে এইগুলো তারা অনেক সাবধানে মেনটেন করে এবং দূরে থাকলে তারা পশুদের দেখাশোনা করে অন্য কোনো মানুষকে দিয়ে অন্য কোনো মানুষকে সেই সময় তারা সেই কাজে লাগিয়ে দিয়ে যায় এবং সেই জন্য তাদের প্রাপ্য টাকাও তারা দেয় আমি হ্যাঁ অনেক সময়েই খারাপ অবস্থায় পড়েচি এটা প্রাণী সংক্রান্ত কী বলবো আমি যেখানে থাকি সেখানে অনেক সাপ রয়েছে আমি হাঁটতে চলতে যখন যাই তখন গ্রামে হটাৎ হটাৎ সাপের মুখোমুখি হতে হয় কিন্তু আমি জানি যে সাপের মুখোমুখি কীভাবে মোকাবেলা করতে হয় একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে সাপ ভয় পাবে না এবং যদি তারা ভয় না পায় তারা কিন্তু চলে যাবে তারা নিজেদের প্রাণ বাঁচাতেই মানুষকে দংশন করে যদি তাদের নিজেদের জীবন ঝুঁকি না থাকতো তারা মানুষের মানুষকে দংশন করতো না